পয়লা বৈশাখ বারোশো তিন দোসরা জ্যৈষ্ঠ তেরোশো সাত চৌঠা পৌষ চোদ্দশো পাঁচ পাঁচই মাঘ চোদ্দশো বাইশ নয়ই কার্তিক চোদ্দশো সতেরো